অতিরিক্ত ফ্যানের হাওয়া খাওয়ার ফলে শরীরে ঠান্ডা লাগতে পারে যেমন কেউ যদি চান করে এসে ফ্যানের হাওয়ায় দাঁড়ায় তার শরীরে সেই জলটা অ্যাবসর্ব করে নেয় এবং সেই জলটা অ্যাবসর্ব করার ফলে তার শরীরে টেম্পারেচার কমে যাবে এবং এর ফলে তার শরীরে ঠান্ডা লাগতে পারে এবং এর ফলে তার শরীরের ক্ষতি হতে পারে